হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি আদ্রা মার্কেট থেকে বলছি বলুন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ মালগুলো তো আমি অনেকদিন থেকেই তৈরি করে রেখে দিয়েছি যেদিন আপনি বলেছিলেন আপনি কবে আসবেন আচ্ছা তাহলে কাল কখন আসবেন হ্যাঁ হ্যাঁ আমার মাল একদম পুরো তৈরি আছে আপনি এসে শুধু নিয়ে চলে যাবেন হ্যাঁ ব্লাউজগুলো হ্যাঁ তবে আপনি যে কুর্তিগুলো দিয়েছিলেন সবই তৈরি হয়ে গেছে শুধু একবার এসে নিয়ে দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ আর দিদি হ্যাঁ শুনুন দিদি আর বলছি যে আপনি যে ছাড়ের কথা বলছিলেন না সেই ছাড়টা কিন্তু এখন আর নেই তো আমার মোটামুটি এই কুর্তি ব্লাউজ শাড়ি এসব যা যা আপনি নিয়েছিলেন তো মোটামুটি আমি কিছুটা কম করতে পারবো তবে ছাড়ে আমি দিতে পারবো না দেখুন এখন তো ছাড়টা শেষ হয়ে গেছে তাহলে আমি কীভাবে দিই বলুন তো আচ্ছা আপনি যদি তবে যেদিন বলে গিয়েছিলেন তারপরের দিন যদি আসতেন তাহলে আমি তো আপনাকে দিয়ে দিতাম ঐ ছাড়ে আচ্ছা ঠিক আছে আপনি আগে কালকে আসুন তো তারপর আমি দেখছি যদি কিছু কম করার ব্যবস্থা হয় আমার তো দেখুন প্রতিদিন শপ প্রতিদিনই আসতে থাকে তো এই কিছুদিন পর পর মাল নতুন ঢুকতেই থাকে আরও একটা কি হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পারেন আমার তো সব নামানোই আছে এখানে সব কাস্টমারদের দেখানোর জন্যই আমি ব্যবহার করি আপনি এসে নিয়ে আরও দেখতে পারেন যদি পছন্দ হয় তখন আপনি নিয়ে নেবেন আবার আচ্ছা ঠিক আছে তাহলে দেখে নেবেন কাল তো আসুন তারপরে সব কথা হচ্ছে পয়সাপাতি নিয়েও তখন কালকেই কথা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি